বলিউড বা টলিউড ভারতের সর্বত্র ফ্যাশান প্রবণতাকে প্রভাবিত করেছে এবং আমি তাদের পোশাকের জন্য কোন কোন সিনেমা বা চরিত্র পছন্দ করি সেগুলো বলছি এবং আমি সিনেমায় দেখা কোনো আউটফিট তৈরি করার চেষ্টা করেছি না কি সেগুলো আপনাকে বলছি হুম যেমন ধরুন এখন বলিউড বা টলিউড ভারতের সর্বত্র ফ্যাশান প্রবণতাকে প্রভাবিত করেছে কারণ তারা যেইভাবে ড্রেস পরে বা যেভাবে আদব কায়দায় তারা থাকে সাধারণ মানুষ তাদেরকে দেখে সেইভাবে সেইভাবে ড্রেস করাতে চায় এবং সেরকম ড্রেস পরে সেরকম তাদের মতো আদব কায়দায় থাকতে চায় এবং তাদের মতো কথাবার্তা বলতে চায় এবং তারা এবং আমি তাদের কোন পোশাকের জন্য সিনেমা দেখি সেগুলো আমি খুব একটা সিনেমা দেখি না তো সেই সম্বন্ধে আমার ন্যূনতম জ্ঞান নেই এবং কা কিন্তু আমি আমার যেই সাধারণ জ্ঞানটি আছে যে এখনকার মানুষ ওই সিনেমা বা এই ছবি দেখা সিনেমা বা এই নানা রকমের মুভি দেখার ফলে যেসব জ্ঞান তারা অর্জন করছে সেইগুলো যেসব জ্ঞান অর্জন করছে বা যেসব আয়দ আদব কায়দা বা আচার আচরণ বা চাল চাল চরিত্র ইত্যাদি তারা দেখছে এবং ড্রেস ড্রেস পোশাক ইত্যাদি দেখছে সেইগুলো দেখে তারা নিজেদের মতো করে তারা তারা তাদের মতো করে তাদের জীবনযাত্রাকে এগায় এগিয়ে নিতে চায় নিয়ে যেতে চাইছে তাদের মতো তারা ড্রেস পরছে ইত্যাদি অনেক কিছু করছে এবং আমি একটি সিনামায় একটি একজন একবার এই কোনো একটা টিভিতে সিনেমা হচ্ছিলো সেখানে আমি সেইটি একটুখন দেখেছিলাম তো সেক্ষেত্রে একটি পার্টি হচ্ছিলো তো সেখানে পার্টি ড্রেস অনুযায়ী তারা ব্লেজার কোট এবং প্যান্ট পরেছিলো তো সেই রকম ড্রেস আমি একটি তৈরি করে করতে দেওয়ার জন্য আগ্রহী হয়েছিলাম এবং পরে আমার আর সেটা ভালো লাগে নি তো সেটা আমি আর দিইনি